কলকাতার একটি সুবিখ্যাত জায়গার মধ্যে কলেজ স্ট্রীট হচ্ছে একটি পৃথিবীর বৃহত্তর বই ম্যা বইয়ের দোকান যেখানে আমরা বইটা কিনে থাকি এবং সেখানে কোনও সেকেন্ড হ্যান্ড বা সস্তার বই আমি পাওয়া যায় না সঠিক দামেই বইটি কিনতে হয় তাছাড়াও আরও অন্যান্য জায়গায় বইয়ের দরকার বুক লাইবেরি এবং আরও অন্যান্য গল্পের বইয়ের শপ থাকে দোকান থাকে যেখানে বই পাওয়া যায় হ্যাঁ সেখানে অবশ্য কিছু কিছু জায়গায় সেকেন্ড হ্যান্ড বই বা রেন্টে বই পাওয়া যায় অবশ্যই কিন্তু তা আমি ব্যবহার করি না আমি সচরাচর নতুন বই কিনি সব বই পড়তে পছন্দ করি